আমরা গ্রামাঞ্চলের মানুষ গ্রাম অঞ্চলে থাকি বিদ্যুতের ব্যবস্থা আগে খুবই খারাপ ছিলো এখনও তুলনায় আগে খুবই খারাপ ছিলো এখন হয়তো উন্নতি হয়েছে যদিও বলা যায় খুব কম হলেও একটু যে সময় বর্ষার সময় যে সময় খুব বৃষ্টি ঝড় হয় সেই সময় হয়তো বিদ্যুতের কানেকশান হয়তো আমাদের বন্ধ থাকে হ্যাঁ অসুবিধা হয় খুবই অসুবিধা হয় কারণ এখনের মানুষ সবাই সোশ্যাল মিডিয়া ফোন এইসব নিয়ে থাকতে ভালোবাসে দৈনন্দিন জীবনের খুব বড়ো একটা দরকার হচ্ছে বিদ্যুৎ আমরা যদি বিদ্যুৎ সঠিক সময় যদি না পাই আমাদের অনেক প্রবলেম থাকে বাড়িতে বলা হয় বাড়ির যদি ধরো বাড়ির মধ্যে বাড়ির প্রবলেম এমনি যদি সাধারণ প্রতিটি মানুষেরই বিদ্যুতের প্রয়োজন হয় কারণ বল যদি ফোনের চার্জ ফোনের চার্জ শেষ বাড়িতে থাকলে বাড়ির ফ্যান চলবে না গরমের যে ব্যাপার গীষ্মের সময় গরমের ব্যাপার এবার ম্যাক্সিমাম টাইম কী হয় বর্ষার সময় খুব বেশি বৃষ্টি ঝড়ের কারণে হয়তো গ্রামাঞ্চলে গাছের জন্য হয়তো গাছের ডাল ঢেঙে পড়া বা গাছ উলটে যাওয়া এইসব বহু কারণেই কিন্তু আমাদের ইলেকট্রিকের মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যায় এর ফলে গ্রামের যে মানুষ থাকে তাদেরকে এই সিচুয়েশনগুলো সাফার করতে হয় খু খুব বেশি কষ্ট না হলেও কষ্ট হয় মানুষের গ্রামের মানুষ অ্যাডজাস্ট করে নেয় আশা করি এর থেকে ভালো আমরাও চাই যেন এর থেকে ভালো ব্যবস্থাপনা পাওয়া যায় আমাদের